পৃথিবীতে দুনিয়াটা এখন অন্য রকম হয়ে গেছে আগেকার মানুষ কোনো রকম প্যাঁচ জানত না হিংসা জানত না ক্ষতি করা জানত না কিন্তু এখন মানুষই যেন মানুষ একে অপরের যেন শত্রু সব মানুষ ধর্মের নামে এমনই একটা মরণ খেলায় মেতেছে যে কেউ কারোর রক্ত খেতেও না করবে না কারোর কেউ যদি মুসলিম ধর্ম হয় কেউ যদি হিন্দু ধর্ম হয় এবং আরও বিভিন্ন রকম ধর্ম আছে যেগুলোর সাথে বিভিন্ন রকম ঝামেলা লেগে রয়েছে কিন্তু আমি মনে করি মানুষ মানুষ মানুষের একটাই ধর্ম সেটা হলো মনুষ্যত্ব ধর্ম নিয়ে কী হবে সবাই তো মানুষ আজ যদি আমাদের উপরে কোনো আঁচড় আসে প্রকৃতি কোনোভাবে কোনো খারাপ যে দিক দেখায় আমাদের সেটা তো আমাদের সবার উপরেই আসবে সেই মনুষ্যত্বটা সবার ঠিক থাকলে সুতরাং ধর্মের জন্য আমাদের একে অপরের সাথে লড়াই করে লাভ নেই আমি এটাই লিখতে চাই এবং এখনকার সরকার রাজনীতি নিয়ে এতটাই মেতে আছে যে তারা মানুষের সুবিধা অসুবিধা দেখছে না তারা শুধু রাজনৈতিক দিকটাই দেখছে এবং তারা দেশের যে এত ক্ষয় ক্ষতি হচ্ছে শিল্প অবনতির দিকে যাচ্ছে আমাদের মানুষ কত জলের সমস্যায় পড়ছে কত কিছু সমস্যায় ভবিষ্যতে আসতে চলেছে আমাদের ওপর অনেক প্রকৃতির আঁচড় আসতে চলেছে সেইগুলোকে তারা মোকাবিলা করার প্রচেষ্টা না করে তারা রাজনৈতিক দিক নিয়ে কেউ বি জে পি কেউ তৃণমূল এই সব বিভিন্ন রকম আরও নেতারা আছে যারা তাদের দলকে বাঁচাতেই ব্যস্ত তারা মানুষকে বাঁচাতে ব্যস্ত নয় এবং আমি এটাই লিখতে চাই যে মানুষ মনুষ্যত্বকে বাঁচাও ধর্মকে নয় ধর্ম তো মানুষ বানিয়েছে ভগবান বানায়নি ভগবান একজনই যে সবার ভগবান যে সবাইকে বানিয়েছে সবাই ভগবান বিশ্বাস করো কিন্তু ধর্মকে নয় ধর্মে ধর্মে সবাই নিজের ধর্ম মানো কিন্তু মানুষকে অবহেলা করে নয় কোনো মানুষকে অবহেলা করে না আমি এইগুলো লিখতে চাই এবং সমাজকে আমি বলতে চাই যে তোমরা ধর্মের দিকটা একটু ধর্মের দিকটা একটু অন্তত পিছনে রেখে একটু মানুষের দিকটা ভাবো আমি সবাইকে সমানই ভাবি আমি কাউকে মুসলিম ভাবি না কাউকে হিন্দু ভাবি না সবাই আমার কাছে সমান সবাই আমার কাছে মানুষ আমি সবাইকেই সাহায্য করি এবং সমাজ এটা যবে বুঝবে তবেই আমাদের দুনিয়াটা শান্তি পাবে